আমি অনেক ফুল ফল গা গাছপালা সবজি অনেক কিছুই ভালোবাসি ফুলের মধ্যে যেমন গাঁদা জুঁই গোলাপ ইত্যাদি ফুল আমি পছন্দ পছন্দ করি আমি আমাদের এখানে ফুল ফল শাক সবজি অনেকই লা অনেকে সবজির গাছ লাগিয়েছি এবং আমার বাবা মাও আমার বাবা মাও দেখাশোনা করে ফ গাছে গাছে জল দেয় এই জল দেয় গাছের গাছের অনেক যত্ন করে ফুল ফুল আমার আমি ফুলে ফুল গাছ আমার খুব দেখতে সুন্দর লাগে ভালো রঙিন রঙিন ফুলের গাছ আমি লাগিয়েছি ফুলের গাছ লাগিয়েছি ফুল ফুল ভালো হলে আমি সেখানে দাঁড়িয়ে রিলস করি ইউটিউবে ছাড়ি ফল আম আমি আম গাছ লাগিয়েছি পেয়ারা গাছ লাগিয়েছি আর অনেক যত্ন করি পেয়ারা গাছের অনেক যত্ন করি ভালো ফল দেয় আমাদের আমি অনেক সবজি লাগিয়েছি যেমন লাউ লাউ গাছ কুমড়ো গাছ কুমড়ো গাছ বরবটি শিম বেগুন অনেক সবজির গাছ লাগিয়েছি যাতে আমাদের বাইরে থেকে না কে সবজি কিনতে হয় কিনতে হয় এবং ওই গাছগুলোর অনেক যত্ন করি আমার বাবা মাও অনেক যত্ন করে গাছে প্রতি দিন জল দেওয়া কুড়ে সার দেওয়া লাউ গাছে ফ্যান দেওয়া ইত্যাদি অনেক অনেক গাছই অনেক যত্ন করি গাছের এবং এবং ফুল গাছ আমরা সবথেকে ভালো লাগে ফুল গাছ ফুলের মধ্যে গাঁদা গোলাপ জুঁই রজনীগন্ধা অনেক ফুল গাছ লাগিয়েছি ফুল গাছে ফুল অনেক ভালো ভালো রঙিন রঙিন ফুল গাছ লাগিয়েছি মানে অনেক রঙিন রঙিন ফুল হয়েছে সেই ফুল দিয়ে আমি রোজ ঠাকুরের ঠাকুরকে পুজো ক ঠাকুরদের দিই পুজো করি মা ফুলের মালা করি ঠাকুর ঠাকুরদেরকে ঠাকুর পুজো করি ফুল দিয়ে ফুলের মালা দিয়ে পুজো ফুলের মালা দিয়ে পুজো করি গাছপালা এমনিতেই আমাকে অনেক ভালো লাগে গাছপালা গাছপালা লাগালে পরি পরিবেশ সুন্দর লাগে এবং আমরাও গাছপালা খুব পছন্দ গাছপালা গাছপালা খুব পছন্দ ফল গাছের মধ্যে ফল ফল আমার ফল যেমন খেতে ভালো সেরকম আমিও ফল গাছ অনেকে লাগিয়েছি যাতে বাজার বাইরে থেকে কিনতে না হয় আমাদের আমার নে আমি নিজে যেই গাছগুলো লাগিয়েছি তাতে অনেক ফল অনেক ফল যেমন পেয়ারি পেয়ারা আম ইত্যাদি অনেক ফল ফল ধরেছে আর সব সবজি সবজি যেমন লাউ লাউ কুমড়ো ইত্যাদি অনেক স অনেক সবজিও আমাদের বাগানে হয়েছে